হ্যালো হ্যাঁ আমি অর্পিতা শাস্ত্রী বলছি আপনি কি বিশ্বজিৎ বাইন বলছেন হ্যাঁ বলছিলাম আপনি একজন ফটোগ্রাফার তো ফটোশুট করেন তো আমি মডেল কথা বলছিলাম আমি কিছু ফটো ভিডিও শুট করবো তো আপনি কেরকম মানে আজ তো শুক্রবার আপনার সোমবারের দিকে কি ফাঁকা হবে আচ্ছা তো আমার চার পাঁচ ঘন্টা লাগ চার পাঁচ ঘন্টা লাগবে অন্তত শুট করবো ভিডিও শুট করবো কিছু রিল্স শুট করবো তো এবার আমি সেরকম ফটো ভিডিও শুট করার জন্যে এবার আপনি কেমন কী চার্জ নিন একটু বলতে পারেন আমি কিন্তু কোনও মেকাপ আর্টিস্টের সাইড দিয়ে যাচ্ছি না আমি আমার পার্সোনাল বিষয়েই আমি যাচ্ছি মডেল হিসেবে কোনও মেকাপ আর্টিস্ট আপনাকে বলছে এমন না আমি বলছি আর কি আমি আমার মতনই মডেল শুট করবো আর কি আপনি সকালে আপনার দশটার দিকে আসলে তো খুবই ভালো হয় আমি রেডি হবো রেডি হবারও তো একটা ব্যাপার আছে না রেডি ফেডি হয়ে আমি আপনার ধরুন দশটার দিকে আসুন আমাদের এখানে ভালো ভালো জাগায় যাবো গিয়ে কিছু শুট করবো ফটো ভিডিও আমার এই আমার এই বীরভূম জেলায় বাড়ি আপনাকে আমি লোকে আপনাকে আমি লোকেশনটা পঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ হ্যাঁ লোকেশন সেন্ড করে দেবো আপনি ওই লোকেশন অনুযায়ী চলে আসবেন ঠিক আছে তাহলে রাখি আপনাকে আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি